বাইক চালানোর জগতের সবচেয়ে বড়

আমি অনেক শহরে অনেক রাস্তায় ঘুরেছি এবার শহরে অনেক পাহাড়ি রাস্তায় অনেক জঙ্গলের রাস্তায় বা বড়ো বড়ো পাহাড়ের ঢালে অনেক জায়গায় উঠেছি কিন্তু আমার কাছে সেগুলো কোনো চ্যালেঞ্জিং রুট মনে হয়নি বা আমি অনেক অনেক জঙ্গলের ভিতরের রাস্তায় বা অনেক সমতল রাস্তায় অনেক অনেক কিছু খারাপ রাস্তায় আমি বাইক নিয়ে গিয়েছি শহরে কিন্তু আমার কাছে সেগুলো কোনো কিছু মানে কোনো ভয়জনক বা কোনো চ্যালেঞ্জিং আমার কোনও কিছু মনে হয়নি একবার আমার মাসির বাড়ি হচ্ছে গ্রামে আমি মাসির বাড়ি যাওয়ার পথে শহর থেকে অনেকটা দূরে গেলাম যাওয়ার পথে শহর পার করে যখন গ্রামের মধ্যে ঢুকলাম তখন দেখলাম দুপাশের জঙ্গল বা দু পাশে জলঘর জলখলের মাছ থেকে জলখল মনে হচ্ছে যেখানে মাছ চাষ হয় প্রচুর যেখানে মাছ চাষ হয় বা প্রচুর জল তার ভিতর দিয়ে সরু মাটির রাস্তা আমার তো দেখে ভয় পেয়ে গেল আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে আমি এ রাস্তা পার করবো কী করে আমি দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষ সাইকেল নিয়ে বাইক নিয়ে টোটো নিয়ে ফোনে কথা বলতে বলতে বা বাইকে তিনজন চারজন এরকম ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে আমি কোনো মতেই আমার সাহস হয়ে পঠছে না বা আমি এটা চ্যালেঞ্জ নিতে পারছি না যে আমি ওই রাস্তা পার করি আমার মনের ভিতরে যেন কেমন একটা ভয় কাজ করছে যেহেতু আমি শহরে অনেক বড়ো বড়ো রাস্তা অনেক পাহাড়ের ঢালে উঠেছি তখন আমার এরকমটা কিছু মনে হয়নি আমি যখন ওই রাস্তাটায় গেলাম ওই সরু মাটির রাস্তা তখন আমার মনের ভিতর যেন কেমন একটা ভয় কাজ করলো তারপর আমি সবাই যেহেতু যাচ্ছে তাই দেখে আমার একটা সাহস হলো যে সবাই যাচ্ছে যেহেতু আমিও যেতে পারবো এই বলে আমি বাইকটাকে ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে দুই সাইডে পা নামিয়ে আস্তে আস্তে গেলাম আমার আমার শহরে বাইক চালিয়ে যেমনটা মনে হয়নি আমার এই গ্রামের এই রাস্তাটাই এসে আমার প্রচুর প্রচুর মানে ভয় কাজ করেছে বা অনেকটা চ্যালেঞ্জিং মনে হয়েছে